আমি একটা শাড়ি কিনেছি শাড়িটা খুব সুন্দর যেমন রঙ তেমন নরম পরেও প্রচণ্ড আরাম আর এমনিতেই শাড়িটা খুব চওড়াও শাড়িটা পরলেও নিজেকে খুব সুন্দর মনে হয়